আগেকার যে শিল্প জিনিসগুলো ছিল সেগুলো কিছুটা গভর্নমেন্টের আন্ডারে থেকেই এদিক থেকে ওদিকে বিক্রি বাটটা হতো কিন্তু এখন একটা জিনিস ভালো হয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার দ্বারা অনেকে সেটা ভিডিও করে ছাড়ে স্ক্রিনে নাম্বারও দিয়ে দেয় যদি আপনাদের দরকার হয় যোগাযোগ করবে যার ফলে ব্যবসাগুলো এক দেশ থেকে আরেক দেশে লোকের সাথে যোগাযোগ হয়ে জিনিসটা অনেকটাই স্প্রেড হয় এবং হস্তশিল্প থেকে শুরু করে যারা ছোট ছোট কারুকার্য করে যে যেমন হাতের কাজ তারা তাদের মানে নিজস্ব হয়তো গ্রামে কতগুলো মহিলা মিলে একটা কাজ করল হস্তশিল্পের সেই জিনিস নিয়ে গিয়ে তারা ওইটা কোথায় বিক্রি করবে কী করবে যার জন্য তারা সোশ্যাল মিডিয়ায় আপনার বিভিন্ন রকম চ্যানেল বেরিয়েছে মানে ইউটিউবে তারা ওইগুলো ভিডিও করে পোস্ট করলে তাহলে সেই সব জিনিস অনেক সময় এমন দেখা যায় যে গভর্নমেন্টেও সেই জিনিসটাকে আন্ডারটেক করে নিয়ে তারা সেই জিনিসটাকে যাতে দেশের কিছু কারুকার্য তারা যাতে দেশের মধ্যেই স্প্রেড করতে পারে সেই জিনিসটা করে এর ফলে অনেকটাই দেশের অর্থনীতিতে অনেকটাই সুবিধা হয় আর আজকাল তো কী বলব যে সো সোশ্যাল মিডিয়ায় হওয়াটা অনেকটাই উপকার হয়েছে একদিকে যেমন উপকার হয়েছে একদিকে অপকারিতাও আছে কিন্তু সেই দিকে আমি যেতে চাইছি না কিন্তু এই সব দিকে অনেকটাই উন্নতি হয়েছে যার জন্য যারা এইসব জিনিস করে ভাবত যে কোথায় কী করব তাদের নিজেদের ট্যালেন্টটা অনেক সময় প্রকাশ করতে পারত না এই সোশ্যাল মিডিয়া হওয়াতে বা ইন্টারনেটের যুগে আসাতে অনেকটাই সেটাই ভালো হয়েছে